হ্যাঁ দাদা আমি হচ্ছে আপনার দোকানে সব দিনই খাবার খেয়ে যাই তো আপনার এখানে কিছু আমার খাবারের অর্ডার দেওয়া ছিল আমার বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে তো আমি ভাবলাম বাড়িতে ঝামেলা করার থেকে আপনার দোকান থেকে খাবারগুলো অর্ডার দিয়ে করিয়ে নেব তো অর্ডার দেওয়াও ছিল তো আমি আজকেই সকালে খবর পেলাম যে আপনারা এখন আর ক্যাশ অন ডেলিভারি করছেন না কিন্তু আমার তো সামনেই কাজ বাড়ি তাহলে এখন উপায় কী আমার কাছে তো কোনো ফোনে ফোনপে বা গুগুল পে কিছুই নেই তাহলে আমি কি অর্ডারটি আমাকে কি ক্যানসেল করে দিতে হবে তাহলে দেখুন আপনার কাছে যদি ক্যাশ অন ডেলিভারি না হয় আমি খাবারটি অর্ডার দেওয়া ছিল সেটি ক্যানসেল করতে বাধ্য হব এবার আমাকে বাড়িতে বা অন্য কোথাও চেষ্টা করতে হবে যে খাবারটি অর্ডার দেওয়ার কারণ সামনেই তো আমার অনুষ্ঠান তাহলে আমাকে তো খাবারটা নিতেই হবে আপনারা কি পারবেন না যে আমাকে ক্যাশ অন ডেলিভারি দিতে ও এই ইয়েটা বন্ধ করে দিয়েছেন কেন দাদা এটাতে তো সবারই সুবিধা হচ্ছিল সবার তো আর ফোনপে বা গুগুল পে নেই তাহলে যারা হাতে হাতে ক্যাশ দিয়ে খাবার খায় বা অর্ডার দেওয়ার জিনিসগুলো বাড়িতে যাওয়ার পর হাতেই আপনাদের ক্যাশটা দেয় তাহলে তাদের তো সুবিধা হতো সব কিছুই অপশন রাখতে হবে নাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে আপনিও সমস্যায় পড়বেন আর আমরাও তো সাধারণ মানুষ আমরাও তো সমস্যায় পড়ে যাব তো আমার ক্ষেত্রেই দেখুন যদি আমি তো আপনার ভরসায় আছি আমি আজকেই খবর পেলাম সকালে যদি না আসতাম জানতে পারতাম না ঠিক আছে ছেড়ে দিন আপনি এই যে খাবারের অর্ডারগুলো দেওয়া ছিল ওটা তাহলে ক্যানসেল করে দিই